আমি ঝাড়গ্রাম থেকে গাড়ি ভাড়া করে গোপীবল্লভপুর যেতে চাই সেই গোপীবল্লভপুরে গিয়ে দেখতে চাই যে আর অন্যান্য ধরনের কি গাড়ি আছে এবং আমি সেই গাড়িতে করে নানান জায়গায় ঘুরে দেখতে চাই জায়গাগুলো প্রদর্শনী করতে চাই গাড়িতে কেরকম কি ফেসিলিটি পাওয়া যাবে গাড়িতে কিরকম কি ভাড়া আছে এসি না কি এসি নয় বা এসি গাড়িটির ভিতরের সীট জানালা ব্যাক সিট সব কিছু ঠিক আছে কি না এবং গাড়িটি এই গাড়ির ড্রাইভার ভালো কি না সে খুব ভালোভাবে চালাতে পারে কি না সব কিছু নখদর্পণে আনতে চাই এবং সেই গাড়ির স্টিয়ারিং গাড়ির ক্লাচ গাড়ির ব্রেক সব কিছু ঠিক আছে না কি সেগুলোও দেখে তারপরে আমি গাড়ি ভাড়া করতে চাই সে গাড়ি ভাড়া করে আমি ঝাড়গ্রাম থেকে যেখানে যেখানে প্রদর্শনী জায়গাগুলো আছে সেই গাড়িতে করে ঘুরে ঘুরে দেখতে চাই এবং গাড়ির যাওয়ার জন্য আমি তার একটা নির্দিষ্ট তারিখ যেমন আমি ষোলো তারিখে যেতে চাই সেই রক সেই হিসেবে আমি গাড়ির ব্যাপারে সব কিছু উল্লেখ করেছি